হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো সব রকমই সুবিধাই রয়েছে আমাদের এখানে স্যাররাও রয়েছেন আরও আদার্স যে স্যাররা রয়েছে তারাও সব কিছু শিখিয়ে দেয় আপনি বল ব্যাট নিয়ে আসবেন ক্রিকেট খেলার জন্য প্রস্তুত তো আপনি বল ব্যাট নিয়ে আসবেন ওনারা সব শিখিয়ে দেবে অনেক ছেলেরা এখানে করে করে গেছে তারা আজকে কত বড় বড় হয়ে নাম করছে খেলছে খেলার মাঠে দেখতে পাওয়া যায় তাদেরকে তারা আজ অনেক বড় বড় নাম হয়ে গেছে আমারও ছোটো ছোটো যারা রয়েছেন যারা খেলায় তারা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবে কোনো অসুবিধা নেই তাতে আপনি একা আসছেন না আপনার আরও বন্ধুবান্ধব এসব সঙ্গীদেরকে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের সোম মঙ্গল বুধ এই তিন দিনই শেখানো হয় সোম মঙ্গল বুধ দুঘণ্টা দুঘণ্টার জন্য শুধুমাত্র হ্যাঁ দুঘণ্টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সকালবেলা দুঘণ্টা এবারে এসেও আপনি কিছুক্ষণ বসতে পারেন এখানে এখানে বসে টিফিন টিফিন করলেন এখানে সব রকমের সুবিধা রয়েছে আমরা সকালের টিফিনটা ওদেরকে করিয়ে দিই যারা আসে তাদেরকে সকালের টিফিনটা করিয়ে দিই তারপর টিফিন ফিফিন হয়ে তারা ওই খেলার মাঠে নেমে পড়ে প্র্যাকটিস করার জন্য না না না এটা তো আমাদের প্রথম থেকেই ঠিক করা আছে সোম মঙ্গল বুধ এই তিন দিনই আমাদের হয় কত কত ছেলেরা তো সব এসে এখানে সব নাম লিখিয়ে গেছেন আমাদের ফোনের মাধ্যমেই নাম লেখানো হয় যে এখানে এসেই নাম লিখিয়ে যেতে হবে আমাদের একটা কার্ড আছে সেই কার্ডটা আপনাদেরকে দেবো সেই কার্ডটা আপনি ভালোভাবে রেখে দেবেন আপনার কাছে সেই কার্ড অনুযায়ী আপনাকে দেখলে তবেই আমরা ভিতরে আসতে দেবো এইভাবে হ্যাঁ হ্যাঁ ফিজটার ব্যাপার ওনারা ঠিকভাবে বলে দেবেন আপনি আগে আসুন না ফিজ নিয়ে আপনাকে ঘাবড়াতে হবে না ওনারা আছেন ক্যাশিয়ারে যে বসে আছেন ওনারা আছেন উনি ঠিক বলে দেবে আগে আপনারা আসুন দেখে যান ফিজটা যদি ভালো আচ্ছা আপনি পাঁচশো করে মাসে ধরে রাখুন পাঁচশো করে পাঁচশো করে মাসে ধরে রাখুন বাড়িতে তাহলে বলে রাখুন যদি ভালো লাগে তো করবেন কাজটা যদি ভালো লাগে না না না দেরি হলে কোনো প্রবলেম নেই আমাদের এখানে সবার ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও ছেলেরা অনেক দূর থেকে আসতে দেরি করে ট্রেন মিস হয় বাস মিস হয় সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই তখনই বেরোলেই হবে কিন্তু ওই দুঘণ্টাই শেখানো হয় টাইমটা দুঘণ্টা হুম দুঘণ্টা আগেও নয় দুঘণ্টা পরেও নয় আপনি আসার পরে ঘড়ি দেখে দুঘণ্টা শেখানো হবে আপনাকে আচ্ছা আচ্ছা হুম আপনি আমার বন্ধুদেরকে নিয়ে আসুন হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ